সাঁতর সাঁতার কাটলে যেসব জিনিসগুলো আমরা উপকার পাই সে মানে খাবার হজম হয়ে যায় ফিটনেস থা ফিটনেস সোল শরীরের ফিটনেসটা ভালো থাকে ভুঁড়ি কমে যায় ওজন কমানোর জন্য সাঁতার কাটা খুবই উপকার আর এবং হাত পা যন্ত্রণা কমে যায় বাতের ব্যথা কমে যায় নার্ভের সমস্যা কমে যায় এবং ফি মন মনটা ফ্রি হয়ে যায় শরীরটা হালকা মনে হয় এইসব আমরা সাঁতার কাটার জন্য উপকার পেয়ে থাকি